আমি যখন কোনও দীর্ঘমেয়াদী প্রকল্পে কাজ করি তখন আমি কাজটির প্রতি সম্পূর্ণ ভালোবাসা মনোযোগ দিয়ে এবং ধৈর্য্যর সাথে কাজটি করি এবং প্রতি মূহুর্তে আমি কাজটিকে ভালোভাবে করার অনুপ্রেরণা পাই